আমাদের গ্রামের স্কুলের স্কুলগুলিতে ভালো টয়লেটও আছে ভালো পানীয় জলও সরবরাহ করে এবং বই টইও ঠিকঠাক মতো দেয় ভালো ডেস্কও আছে এবং বেঞ্চ তো আছেই ভালো ভালো বেঞ্চ যদি বেঞ্চ কোনো কিছু ভেঙে যায় সঙ্গে সঙ্গে সেটা সারিয়ে আবার নতুন করে বেঞ্চ বেঞ্চের ব্যবস্থা হয় যার জন্য কোনো অসুবিধেই হয় না সবই উন্নত মানের হয় এছাড়াও খাবার যে সরবরাহ করে সেটাও একটু ভালোই মাপের খাবারটা সরাবরাহ করে প্রতিদিন তাতে ভালো ভালো সবজির তরকারি হয় বিভিন্ন রকম পাল্টে পাল্টে ডাল তো প্রত্যেক দিন আছেই তার সঙ্গে সপ্তাহে একদিন মাংস একদিন মাছ এছাড়া ডিম এবং সপ্তাহে একদিন মাত্র নিরামিষ খাওয়ানো হয় এই ব্যবস্থাকে আরও উন্নত করা করা যেতে পারে যদি সেরকম আরও সেনিটাইজার ব্যবহার করে যে সব নোংরা জায়গাগুলো থাকে সেখানে সেনিটাইজার ব্যবহার করে সেই জায়গাগুলোকে আরও পরিষ্কার করা এবং আরও ভালো করে যাতে আরও জল পাওয়া যায় সেই রকম এখন যে ওয়াটার পানীয় জলের যে একটা প্রকল্প বেরিয়েছে সেই প্রকল্প যদি স্কুলে স্কুলে চালু করা যায় তাহলেও অনেক উন্নত হতে পারে এইভাবেই বিভিন্নভাবে এইসবের উন্নত করা যেতে পারে